কিছু স্থানীয় সাংস্কৃতিক অভিজ্ঞতা বলুন যে বেশি কিছু আমার অভিজ্ঞতা নেই তবুও আমি যতটা বলতে পারি যে এখানে পশ্চিমবঙ্গে যাওয়ার সময় যে এখানে যে স ছৌনাচ ছৌনাচ আছে আর খাবারের মধ্যে বাঙালিদের খাবার যে বলে না মাছে ভাতে বাঙালি তা বাঙালিদের মাছে অনেক রকম আইটেম আছে খাবার উপভোগ করতে পারেন